আমি এমন পাঁচটি তারিখের কথা বলতে পারব যেইগুলি আমার মনে আছে যেমন এগারোই জানুয়ারি দু হাজার বাইশ বারোই ফেব্রুয়ারি দু হাজার একুশ দশই জুন দু হাজার কুড়ি আঠেরোই জুলাই দু হাজার আঠেরো পাঁচই আগস্ট দু হাজার পনেরো